যখন আমি রবীন্দ্রসগীত গাই রবীন্দ্রসঙ্গীত প্রেম পর্যায়ে গান গাইলে তখন আমার ভাব অনুভঙ্গি অন্য রকম হয়ে যায় যেমন আমি সেখানে আমার নিজের ভালোবাসা আমি সেখানে প্রকাশ করতে চাইছি সেটাকে আমি অন্যজনকে বোঝাতে চাইছি যে এটি এটি প্রেম প্রেম পর্যায়ের গান এবং এর মধ্যে ভালোবাসার যে একটা আন্তরিক একটা কষ্ট একটা ভালো লাগার ব্যাপারে য সে জিনিসটি আমি অন্য কাউকে বোঝাতে চাইছি এ ঠিক তেমনই যখন আমি নজরলগীতি গান গাই সেটি একটি ধরুন বিদ্রোহ পর্যায়ের সেখানে আমি অন্য মানুষজনকে আমি মোটিভেট করতে চাইছি যে এটি একটি বিদ্রহী গান এবং এই এই গানেতে আমাদের সবাইকে একজোট হওয়া উচিত এবং সেখানে সবার দেহে যেন সেম রক্ত বয় সেরকমই যেমন আধুনিক গান আধুনিক গান গাইলে তখন এটি একটি মনোরম পরিবেশ গঠন করে যেখানে সবাই মিলে জিনিসটাকে উপভোগ করতে পারা যায় আমি এইসব পর্যাায়য়ের যে যেরকম পর্যায়ে আমি গান চুস করি সেই রকম ভাব ভঙ্গি আমি